হ্যাঁ আমি বিদ্যুতের কিছু বিপদ সম্পর্কে সচেতন রয়েছি এবং আমি একটা ঘটনা বলতে পারি যেটা কিনা আমি দেখেছি নিজের চোখে তা আমি একবার একবার রাস্তা দিয়ে যাচ্ছিলাম এবং সামনে একটা টান্সমিটার ছিল এবং ওই টান্সমিটার থেকে কিছু তার গিয়ে একটা পোলে গিয়ে আটকে ছিল এবং ওই পোল থেকেই একদম রাস্তার ওই পোল থেকেই তারগুলোকে ঘরে ঘরে তার মানে বিদ্যুতের ছিল এইবারে তারপরে কী হয়েছিল যে যেখান থেকে ওই ট্রান্সমিটারটি গিয়েছে সেখানে কিছু হয়নি এবং হঠাৎ করে ঝড় হতে থাকে এবং তার মধ্যে থেকে পোল থেকে একটা তার ছিঁড়ে মাটিতে পড়ে যায় এবং তার পরে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায় এবং সেই পোলটা যেখানে পড়ে সেটা একটা খাল ছিল অর্থাৎ রাস্তায় কিন্তু তার উপরে একটু গর্ত হয়ে গিয়েছিল এবার তারপরে সেই বৃষ্টির জল আস্তে আস্তে পড়তে শুরু করে এই বৃষ্টির জল পড়ার কারণে এই খালগুলিতে জল জমতে থাকে এবং জল জমতে জমতে যেখানে যে গর্তে তারটা পড়ে সেখানে কিনা জল জমে যায় এবং এই জল জমার কারণে ওই যেহেতু ওই তারটিতে বিদ্যুতের সংযোগ ছিল এবং সেই কারণে ওখানে ইলেকট্রিসিটির যে শর্টসার্কিট হয়ে যায় এবং ওখানে ওয়্যারটা গিয়ে জলটাকে তড়িদাহত করে দেয় এবং সেই কারণে ওই সেই কারণেই খালবিলের মাধ্যমে যখন যারা অতিক্রম করছিল জায়গা থেকে তাদেরকে আগে থেকে সচেতন করে দেওয়া হয় যে ওই জায়গা দিয়ে যাবে না কিন্তু হঠাৎ করে একটা গাড়ি ও রাস্তা দিয়ে চলে গেল এবং ওই গাড়িটা চলে যাওয়ার জন্য হঠাৎ করে তড়িতের সঙ্গে আকর্ষণে জায়গাটায় তো মানে ওই রাস্তার উপর দিয়ে যাওয়ার সময় গাড়িটা যেতে গিয়ে শটসার্কিট হয়ে যায় এবং ওই কারণে সেই ব্যক্তি সঙ্গে সঙ্গে সেই জায়গাতেই মারা যায় এবং সঙ্গে সঙ্গে ওই জায়গাটিকে ঘিরে লোকগুলো ইঁট দিয়ে দেয় যাতে ওই জায়গাতে কেউ না যায় এবং সেই ব্যক্তিটিকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যাতে সে বেঁচে থাকে এবার এইগুলো থেকে এড়ানোর একটি উপায় রয়ে যায় যেখানে খাল বিল গর্ত বা তার ছিঁড়ে পড়ছে সেই রাস্তা দিয়ে যাওয়া উচিত নয় এবং ঘরে যদি কোনো দিন এরকম শটসার্কিট হয়ে যায় তাহলে সবসময় কাঠ জাতীয় জিনিস দিয়ে ওই তারটাকে সরিয়ে দেওয়া উচিত এবং ইলেকট্রিসিটিকে নষ্ট করে দেওয়া উচিত যাতে কোনো সে জায়গাতে কোনো ইলেকট্রিসিটি আর কি না যেতে পারে যাতে তড়িতের কোনো আকর্ষণ না হতে পারে সেজন্য কাঠের সমস্ত জিনিস মানে ব্যবহার করা উচিত